বাংলা ভাষা খুবই পুরোনো ও সাহিত্যিক ভাষা যা আমাদের ঋষি মুনিরা এবং কিছু কিছু জ্ঞানী ব্যক্তিরা আমাদের এটি দেখিয়ে গেছেন বাংলা ভাষা নিজেদের দুটি কাব্য আবৃত্তি পাঠ করে গেছেন এবং এটি আমাদের দেখিয়ে গেছেন বাংলা ভাষা খুবই একটি সহজ ও খুবই সুন্দর একটি ভাষা যা আমাদের চলে আসছে এবং প্রতিটি অঞ্চলে এটি এখনো চলছে যা খুবই সহজ এবং খুবই সুলভযোগ্য এটি সব জায়গায় ব্যবহার হচ্ছে সব ক্ষেত্রে ব্যবহার হচ্ছে অফিস অফিসে কোনো কাজের ক্ষেত্রে যেখানে হোক সেখানেই ব্যবহার হচ্ছে যা সবাই ব্যবহার করতে পারছে এবং সবাই খুবই সহজভাবে বলতে পারছে যা আমার এখন ইস্কুলেও প্রতিটি স্কুলে এখন বাংলা ভাষাকে নিয়ে চর্চা চলছে এখন কোনো অনুষ্ঠান কোনো জ্ঞানী ব্যক্তির জন্মদিন বা কোনো কিছু অনুষ্ঠান হলেই এই বাংলা ভাষার মাধ্যমে তা এগিয়ে চলে আবৃত্তি গান নাটক মাধ্যমে এগিয়ে যায় এবং আশা করছি বাংলা নিয়ে ভবিষ্যতে আরও করবে এবং প্রত্যেকটি রাজ্যেই এটি ব্যবহার করা হবে যা খুবই সুলভযোগ্য